বাইরের হোটেল ও ধাবায় খুব খেতে পছন্দ করি তন্দুরি রুটি রুমালি রুটি আর এই তড়কা রুমালি রুটি আর তন্দুরি রুটি এতো নরম ওরা বানায় যে খেতে খুব সুস্বাদু লাগে আর যে ওটা খাওয়া হচ্ছে সেটা এত্ত নরম যে মুখে দিলে পুরো মনে হয় যেন ননির মতন খাওয়া হচ্ছে খুব ভালো লাগে আর তড়কাটাও খুব সুন্দর বানায় ওই রুমালি রুটিটা বানানোর জন্য আটা ময়দা আর নুন একটু জল সম পরিমাণে সব কিছু দিয়ে ওটা প্রথমে মাখতে হয় তারপর ওটা আঁচে তৈরি করতে হয় আর তড়কাটা হচ্ছে পাঁচ রকম কলাই ডিম আদা রসুন পেয়াঁজ টম্যাটো কাঁচা লঙ্কা সব মশলা দিয়ে তৈরি করতে হয় ওটা ওরা তৈরি করে খুব সুন্দর আমরা কোনো দিন নিজেরা বানিয়ে খেতে পারি না কিন্তু ওখানে গেলে শুধু মনে হয় যে ওই দুটোই খাবার খাওয়া হবে আর কিছুই ভালো লাগে না ওই দুটো এতো লোভনীয় জিনিস বাইরে হোটেলে বা ধাবায় খেলে প্রথমে ওই দুটোর দিকেই চোখ যাবে তার ছাড়া অন্য দিকে চোখ যাবে না